আমার জল খাবারের মধ্যে পড়ে সব সময় তো মানুষের একই জলখাবার আর খেতে পারে না কখনো কখনো তো আলাদা আলাদা বানাতেই পারি তো আমার জলখাবারের মধ্যে আমি যদি বানিয়ে থাকি তো চাউমিন বেশিরভাগই আমি বানাই তো চাউমিন কীভাবে বানায় চাউমিন বানিয়ে মানে প্র চাউমিনটা পোথমে ধোও যেরকমই সেদ্ধ হয় সেদ্ধ করে নাওয়া হয় আলু যদি আমি দিতে চাই আমি অবশ্যই আমার চাউমিনকে আলু দিই আলু দিয়ে ডিম দিয়ে তারপরে খাই তো সেই কারণে আমি আলুটাকেও সেদ্ধ করে নিই চাউমিনের সঙ্গে আর তাতে চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তাকে নামিয়ে নিই নামিয়ে তাকে তার ওপরে লবণটা একটু ছড়িয়ে দিই যাতে লবণ আর একটু তেল মানে তেলটা যাতে দিই মানে এক জায়গায় না হয়ে যায় সেরকমই তো চাউমিনটা এরকম করে রাখার পরে ডিম টিম দিয়ে চাউমিনটা পুরো একদম বানিয়ে নিই চাউমিনটা বানানো হয়ে গেলে পরে চাউমিনটা খাওয়া স্টার্ট হয়ে যায় কখনো কখন চাউমিনও ভালো লাগে না সব সময় তো একই তো ভালোই লাগে না সেই জন্য কখনো ডিমের চপ বানিয়ে নিই ডিমের চপ বেসন ডিম দিয়ে কখনো বানিয়ে নিই কখনো ডিম টোস্ট বানিয়ে নিই কারণ যখন যেটা ইচ্ছা তো ডিম টোস্টটাও এরকমইভাবে বানাই মানে আমার ভালো লাগে সব থেকে বেশি চাউমিন তো সেই জন্যই আমি চাউমিনটা বেশি বানাই বাট ডিম টোস্ট চপ ডিমের চপ বার্গার এরকমই কিছু বানিয়ে নিই